হ্যাঁ হ্যাঁ আমি হোটেল পাড়া থেকে বলছি বলুন হ্যাঁ হ্যাঁ আমি ঘর ভাড়া দেবো বলুন আপনি কোথা থেকে বলছেন হ্যাঁ আচ্ছা তো বলুন

আপনারা কজন মানে ক আপনাদের ফ্যামিলিতে কজন আচ্ছা চারজন আপনার থাকবেন তাই তো তো আপনি মাসে ধরুন চার হাজার টাকা থেকে শুরু তো আপনারা চারজন থাকবেন তো চার হাজার মতো এরকম ভাড়া পড়বে তাতে কিন্তু লাইট বিল কিন্তু আলাদা দিতে হবে ওতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো লাইট বিল আলাদা দিতে হবে আপনাদের আলাদা করে সাব মিটার বসানো থাকবে যেমন বিল আসবে সেরকম দিতে হবে আপনাদেরকে তো দেখুন ফোনে তো সব কথা বলা যায় না আপনি যখন আমাদের বাড়িতে ভাড়া থাকবেন বলছেন তাহলে আপনি আসুন আমার সঙ্গে ফেস টু ফেস কথা বলুন হ্যাঁ তখন কত কী লাগবে বা বছরে কত কী পড়বে না পড়বে তখন আপনাকে ফেস টু ফেস না হয় বলা যাবে

হ্যাঁ তো আপনি হ্যাঁ আপনি আসুন আমার বাড়ি আপনি তো অ্যাড্রেস জানেন তো আপনি আসুন দিয়ে আমরা সামনাসামনি কথা বলব ঠিক আছে ম্যাডাম ঠিক আছে ম্যাডাম